কৃষিতে আমার প্রিয় দিক হলো উদ্বৃত্ত ফসলের বিক্রি বা বাণিজ্যকরণ এর মাধ্যমে আমরা আমাদের সাংসারিক দিককে উন্নত করতে পারি বা জীবিকা অর্জন করতে করতে করে সাহায্য করতে পারি ভারত যেহেতু কৃষিপ্রধান দেশ তাই উদ্বৃত্ত ফসল সংরক্ষণের সাথে সাথে তা সেগুলিকে বিক্রি করে কে আমরা কিছু অর্থ উপার্জনও আমাদের লক্ষ্য হয়ে থাকে এই অর্থ এই অর্থের দ্বারা আমরা সামাজিক উন্নতি ঘটাতে পারি ফলে এই ফসলের বাণিজ্যকরণ একটি আমাদের সংসারিক ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই এবং এই কৃষি ক্ষেত্রে উন্নতি ঘটিয়ে আমরা বিভিন্ন ধরনের সামাজিক উন্নতিও ঘটাতে পারি ফলে আমাদের সার্বিকভাবে উন্নয়ন ঘটাতে হতে পারে যেহেতু ভারত একটি কৃষিপ্রধান দেশ তাই বিভিন্ন ফসল উন্নত ফলনশীল ফলিয়ে বাজারজাত করলে মানুষের সাথে সাথে ভারতেরও অর্থনৈতিক দিক উন্নত হতে পারে